আচ্ছা ঠিক আছে দিচ্ছি না দাদা ভালো ভালো বিস্কুট আছে আপনি বেকারির নিতে পারেন বা এই তো সোবিস্কো বা পার্লের গুড ডে আছে দাদা আর রাজার আসে ওই কিছু বিস্কুট আর এই যে দেখুন বসিরহাট বেকারি থেকে ভালো ভালো কিছু বিস্কুট এসেছে আপনি এগুলো ট্রাই করতে পারেন খুব খুব খুব খুব ভালো টেস্টি হ্যাঁ হ্যাঁ দাদা আছে আছে আছে

দাদা নতুন আইটেম বলতে দেখুন বিস্কুট তো সেই আগেকারই মতো কিন্তু বেকারির খুব ভালো ভালো বিস্কুট আছে দাদা খুব টেস্টি দাদা আর নতুন একটা এসেছে ক্রিম ক্র্যাকার বেকারির মানে ওই সুগার পেশেন্টদের জন্য যারা ওই চিনি ছাড়া চা খান তাদের জন্য একটা সুগার উইদআউট সুগারের একটা বিস্কুট এসেছে দাদা খুব সুন্দর আপনি দেখতে পারেন এছাড়াও দাদা ভালো ইয়ে আছে আপনার দাদা গজা আছে আপনার ভালো ওই যে এ বিস্কুট যেগুলো বলে লেড়ো বিস্কুট ওগুলো আছে আপনার ভালো ভালো বিস্কুট আছে আপনি দেখুন একটু আসুন ভিতরে ঢুকুন ভিতরে ঢুকলে দেখতে পাবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম এ মশলা মুড়ি এখন দাদা প্যাকেটে পাওয়া যাচ্ছে সেগুলো আছে বিভিন্ন আপনার ওই চিপস টাইপের কিন্তু চিপস ঠিক না চায়ের সাথে আপনি দারুণ লাগবে চানাচুর টাইপ আপনি দেখতে পারেন চায়ের সাথে বলুন কোনটা দেবো বলুন আচ্ছা তবে আপনার বিস্কুটের ওপরে দেবো না ভাজাভুজির ওপরে বা বেকারির ওপরে এগুলো দেবো আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি